হ্যাঁ আমি সম্পূর্ণ ভিন্ন ভাষা এবং সংস্কৃতির সাথে একটি জায়াগায় ভ্রমণ করেছিলাম যে জায়গায় আমি ভ্রমণে গিয়েছিলাম সেই জায়গার নাম হল হরিদ্বার উত্তরাখন্ড সেই জায়গার যেসব লোকেরা বসবাস করে তারা সবাই হিন্দিতে কথা বলছিল সেখানে ভগবান মহাদেবকে উপাসনা করা হয় সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি ওখানে দেখা যায় সেখানে গঙ্গা রয়েছে সেই গঙ্গায় আরতি করা হয় প্রতিদিন বিকেলবেলায় এই গঙ্গা আরতি দেখতে প্রত্যেক দিন সন্ধেবেলাও লোকের ভিড় হয় আর এই গঙ্গার আরতি দেখতে খুবই ভালো লাগে গঙ্গা নদীতে প্রদীপ ভাসায় অনেকেই একটু সাবধানতা বজায় রেখে করতে হয় কারণ গঙ্গা নদীর স্রোত অনেক যেহেতু আমি হিন্দি বলতে পারি সেহেতু আমার খুব একটা ওখানে মানুষের সঙ্গে কথা বলতে অসুবিধা হয়নি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছিল কারণ মাঝে মাঝে নেটওয়ার্ক পাওয়া যেত না বাকি ওখানের পরিবেশ যেমন মনোরম সেই তেমনই ওখানকার খাবার খেতে খুবই সুস্বাদু মানুষগুলোর ব্যবহারও খুব ভালো ছিল তাই আমার কোনো অসুবিধাই হয়নি